হ্যাঁ বল রে এই বন্ধু চলে যাচ্ছে রে কী বলবো আর কী করবো আর বল এই বৃষ্টি বাদলের দিনে এই সোশ্যাল মিডিয়া ঘাঁটছি আর কি হ্যাঁ তোর তো প্রায় সব রিল তুলে আমার দেখা শেষ হয়ে গেছে আর রিলসের কথা কী বলবো রে এই রিলস দেখতে দেখতে একদম আরে বলিস না বাড়িতে ভাই আছে না ভাই তো মানে সোশ্যাল মিডিয়া রিলস ছাড়া কিচ্ছু বোঝে না ভাব তুই হুম হ্যাঁ রে সবারই সবার বাড়িতে এই সমস্যাটা দেখা দিচ্ছে রে এই ছোটো বাচ্চাদের

আর এখন তুই দেখবি যেসব রিলসগুলো মানে দেখছি মানে একজন কী বলবো আর এত্তো বাজে বাজে রিলস সত্যি কী করা যাবে বল এখন সোশ্যাল মিডিয়ার যুগ কিচ্ছু করার নেই আমাদের হ্যাঁ আর বাচ্চারা তো দেখবেই সকালে এরকম কতো চলে যাচ্ছে বুঝলি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকিস